যদি মৌমাছি শরীরে কামড়ে বসে থাকে তাহলে তাকে তুলে ফেলুন এগুলো সাধারণত ত্বকের সঙ্গে একই সমতলে আঁকড়ে বসে থাকে এগুলো সরানোর জন্য প্রথমে আঙুলের মাথা দিয়ে আস্তে আস্তে এর উপরে এবং পাশে আঙুল বুলিয়ে যান পরে হঠাৎ করে ঠেলে ফেলুন কখনো খামচে বা চিমটি দিয়ে তোলবার চেষ্টা করবেন না কারণ খামচানো বা চিমটি দেওয়ার কারণে বিষের থলি থেকে সব বিষ বেরিয়ে পড়ে এবং তা হুল দিয়ে আপনার শরীরে ঢুকে যেতে পারে কিন্তু মৌমাছি ঠেলে সরিয়ে দিলে এই ধরনের আশঙ্কা থাকে না হুল ফোটানো জায়গায় বেশ লাল গরম হয়ে ফুলে যায় এবং সেখানে খুব যন্ত্রণা হয় প্রথমে জায়গাটিতে বরফের টুকরো চেপে ধরুন বেশ কিছুক্ষণ এভাবে ঠান্ডা ছ্যাঁক দিন এবার স্থানটিতে এন্টিবায়োটিক ক্রিম লাগান ক্রিম লাগানোর পাশাপাশি অ্যান্টিহিস্টামিন ওষুধও খেতে হবে